আমি ছোটবেলা থেকে যোগ ব্যায়াম করতে খুবই ভালোবাসি কারণ যোগ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে কোনো রোগ হয় না আমি আমার পরিবারকেও বলি পরিবারের লোকদের বলি যে যোগ ব্যায়াম করা অতি অবশ্যই দরকার আমি যোগ ব্যায়াম ক্লাসে যোগ দিয়েছি ওখানের থেকে যোগ ব্যায়াম ক্লাসের থেকে বাড়িতে বসে যোগ ব্যায়ামের মধ্যে অনেকটাই পার্থক্য আমি লক্ষ্য করেছি কারণ আমি ওখান ক্লাসে বসেও যোগ ব্যায়াম করেছি এবং আমি নিজের ঘরে বসেও করে দেখেছি যে দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আমি দেখতে পেয়েছি কারণ আমি যদি ওই ক্লাসে যোগ ব্যায়াম ক্লাসে যদি আমি কোনো কিছু ভুল করতাম তখন ওখানে যে ম্যাডাম ছিল তিনি আমাকে ঠিকটা বলে দিত যে এরকম হবে না ওইভাবে হবে বা কোনো জায়গার নিঃশ্বাস ছাড়া নেওয়া আমি যদি কোনো কিছু ভুল করতাম ক্লাসের মধ্যে সেটা ম্যাম আমাকে হাতে ধরে শিখিয়ে দিত যে এইভাবে না এভাবে হবে বলে শিখিয়ে দিত কিন্তু আমি বাড়িতে করেছি বাড়িতে একটুখানি পার্থক্য আমি দেখতে পেয়েছি কারণ আমি ভুল করছি কি ঠিক করছি সেটা আমাকে বলার কেউ নেই হ্যাঁ আমি যা শিখেছি সেটাই আমি নিজের মতন করে করতাম